দীর্ঘ বাইকিং ভ্রমণে সুস্থ থাকার জন্য সর্বপ্রথম রাত্রে অবশ্যই ভালোভাবে ঘুম পেড়ে নিতে হবে এবং ঘুম পাড়ার পরে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটা গ্যাসের ট্যাবলেট এসব কিছু খেয়ে নিতে হবে খাওয়ার পর হালকা জল পান করতে হবে হালকা শুকনো খাবার খেতে হবে খেয়ে টেয়ে বাইকটাকে এই করে বেরিয়ে যেতে হবে এবং সাথে অবশ্যই কিছু প্রয়োজনীয় কমন যে সব অসুখগুলো রয়েছে সে সবের ওষুধপাতি নিয়ে নিতে হবে যেমন গ্যাসের ট্যাবলেট মাথা ব্যথা ভমিটিং এইসবের এইগুলো নিয়ে নিতে হবে সাথে যাতে কোনো সমস্যা হলে সেটি খেয়ে শরীরটা সুস্থ হয়ে যায় এবং খাবার বলতে তেলে ভাজা টাইপের খাবার তো একদমই খাওয়া যাবে না কারণ তেলে ভাজা খাবার খেলে পেটে বিভিন্ন ধরনের গ্যাস ট্যাস তৈরি হবে এর ফলে শরীরটা অনেক খারাপ হয়ে যাবে তো অবশ্যই মাথায় রাখতে হবে সেই খাওয়াটা হালকা একটু শুকনো টাইপের হলে বেশি ভালো ড্রাই ফুড এসব আর নিয়মিত জল পানটা করতে থাকতে হবে গ্লুকোজ জল রোদে এই বেরোলে তো আবার সমস্যার শেষ নেই শরীরটা দুর্বল হয়ে যাবে আর বাইক চালানোর সময় দীর্ঘ বাইক চালানোর সময় অবশ্যই পিঠে ব্যথা অনুভব হয় কিন্তু যারা রাইডার রয়েছে তাদের এইসব ব্যথা কিছুই মনে হয় না যখন তারা গন্তব্যস্থলের দিকে ধীরে ধীরে পৌঁছাতে থাকে সো পিঠ ব্যথা কাঁধ ব্যথা এসব অনুভব হতে পারে অনেক সময় গাড়ির হ্যান্ডেল বা স্টিয়ারিংয়ের সমস্যার জন্যও হতে পারে কারোর স্টিয়ারিং হয়তো নিচে আছে হ্যান্ডেল হয়তো নিচু বাইক সেসব বাইকের ক্ষেত্রে অবশ্যই কাঁধ ব্যথা করবে তো ট্যুরে গেলে বা বাইক ভ্রমণে বেরোলে সোজা হ্যান্ডেলের বাইক নিয়ে বেরোনোই সঠিক তাতে শরীরটা সুস্থ থাকবে কাঁধ ঘাড় এসব ব্যথাও করবে না পেটের উপরে চাপও পড়বে না এবং এর ফলে ভমিটিং বা গ্যাস এসবের সমস্যাও দেখা দেবে না সো অবশ্যই চেষ্টা করার দরকার এসব বাইক নিয়ে যাওয়ার জন্য ভ্রমণে